আচ্ছা বলতে আপনার প্রতিদিন আমি মর্নিং ওয়াক করি কোনো দিন এক দু কিলোমিটার কোনো দিন তিন কিলোমিটার যে দিন যেমন পারি আর কি তার মতন আমার এমনিতে বয়স একটু বেশি হ্যাঁ আমার ওই আপনার সকালে বেরিয়ে গেলাম সকালে বেরিয়ে গিয়ে হয় তো তিন কিলোমিটার কি চার কিলোমিটার গেলাম তারপরে ফিরে এলাম তারপরে আবার মোড় দিকে আগিয়ে গেলাম ঘুরতে হ্যাঁ পায়ে পায়ে হেঁটেই যাই হ্যাঁ তাতে শরীরও যে কী যে সুস্থ থাকে আজকাল তো সবাইকারই লক্ষ্য যে হ্যাঁ শরীর সুস্থ রইবেক আপনার ইয়া করলে মর্নিং ওয়াক করলে বা পরিশ্রম করলে একটু তাতে আমাদের শরীরে একটু ঘাম ঝরলে তাতে শরীর আমাদের ভালো হবে ইয়া থাকে আর আমরা ওই ইয়া করি আপনার ওইটা করলে আমাদের শরীরও সুস্থ থাকবেক আমরা যার জন্যে হাঁটা চলাটা করি একটুকু তাহলে আমাদের সব এ রকমভাবেই ইয়া করে আমাদের আর লক্ষ্য অর্জন বলতে আর আপনার ওই আমরা প্রত্যেক দিন আমরা তো দৌড়তে যাই প্রতি দিন সবাই মোটামুটি ঘরের ছেলেপুলেগুলাও যায় দৌড়াতে সব লোকই দৌড়াতে যাই হ্যাঁ তাতে শরীরটাও হালকা হয় হয়তো তিন কিলোমিটার গেলাম তিন কিলোমিটার যাওয়ার পরে আবার ঘুরে এলাম হুম দিয়ে দিয়ে জল টল খেয়ে যে আরও ইয়া করলাম হ্যাঁ তারপরে বোতল একটু করে জল সঙ্গে নিয়ে যাই জল সেই কোনো খালি ইয়া হলে সেখানে জল খেলাম খেয়ে গিয়ে আরও ইয়ে করতে আরম্ভ করলাম তাতে ওইটা দৌড়াতে গেলে তো একটু পরিশ্রম হয় তাতে শরীরে জল সব তো বেরিয়েই যায় তাহলে তেষ্টাটা পায় একটু তাতে আমরা জল টল খাই দিয়ে আরও ফের দৌড়াতে দৌড়াতে ঘর দিয়ে আসি হ্যাঁ এসেই এবারে হয়তো এই চান ইয়া করে হাত পা গা হাত পা ধুয়ে আরো ইয়া করে দিয়ে ঘরে বইসলাম আর কি